হ্যাঁ হ্যালো কে ও স্নেহা হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ তা তোমার পরীক্ষা কেমন হলো সব বিষয়ের আচ্ছা তা তোমার মানে তোমার নিজের কী পছন্দ বা ইচ্ছা আগে বলো তারপর আমি বলছি আচ্ছা

হ্যাঁ দেখো তোমার তুমি যে দুটো বিষয়ের কথা বললে সেই দুটো বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তুমি যদি ইংরেজির কথা বলি ইংরেজি তো জানই একদম প্রাথমিক স্তর থেকেই মানে এর সুযোগ রয়েছে মানে শি শিক্ষক শিক্ষিকার যে চাহিদা সেটাও তো জানো এখন মোটামুটি প্রাথমিক বিদ্যালয় থেকেই থাকছে আর এটা নিয়ে তোমার উচ্চশিক্ষার ক্ষেত্রেও অনেক সুযোগ হবে কারণ ইংরাজি এখন দেখতেই পাচ্ছ এই যা যুগ তাতে ইংরেজির চাহিদা তো দিন দিন বাড়ছে ইংরেজি ভাষার তো এটা খুবই ভালো যদি এটা নিয়ে করতে এগোতে পারো আর এছাড়া যদি শিক্ষাবিজ্ঞানের কথা বলি শিক্ষাবিজ্ঞানেও খুব একটা কিন্তু অগ্রাহ্যের বিষয় নয় মানে এটা নিয়েও এখন খুব ভালো কাজকর্ম পাওয়া যাচ্ছে ভবিষ্যতেও এর মানে অনেক উজ্জ্বলতম দিকগুলো এখন রয়েছে তো এটা নিয়েও করতেই পারো দুটোর পছন্দ মানে দুটো তোমার যে বিষয়ের কথা বলছ দুটোই ভালো বিষয় পরীক্ষা কোন মানে নম্বরের দিক থেকে যদি বলি তাহলে তুমি কোনটাতে বেশি আশা করছ এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আচ্ছা আচ্ছা আচ্ছা না না এটা এটা দ্বিধার বিষয় কিছু নেই দেখো এখন যে কোনো বিষয় নিয়েই এগো এগোও আগে যে জিনিসটা ছিল যে বাংলা এবং ইংরেজি এই মানে যে যে দুটো সাহিত্যের বিষয় এই সাহিত্যের বিষয় নিয়ে মানুষের ঝোঁকটা বেশি ছিল এবং কাজকর্ম মানে এদিকে সুযোগ বেশি কিন্তু এখন সব বিষয়েই এখন মানে যে কোনো কাজই খুব ভালোভাবে এগোনো যেতেই পারে তুমি এই এখন স্নাতকে পড়বে তার পরে স্নাতকোত্তরও বা তার পরে গবেষণার যে বিষয়গুলো সেখানেও অনেক অনেক সুযোগ পাবে তো শিক্ষাবিজ্ঞান নিয়ে এগোলেও খুব একটা ভুল হবে না তুমি নির্দ্বিধায় এগোতে পারো সুযোগ অবশ্যই আছে আচ্ছা তো আর এর পাশাপাশি কী বিষয় নিয়ে তোমার ইচ্ছে আছে রাখার মানে এই আরও তো পাসে কয়েক এক দুটো বিষয় রাখতে হয় আচ্ছা আচ্ছা আচ্ছা কোন কলেজগুলোতে আবেদন করবে বলে ভেবেছ মানে তুমি কি পুরুলিয়ার মধ্যেই থাকবে না যদি বাইরে যেতে চাও তাহলে আচ্ছা তাহলে হ্যাঁ তো তাহলে পুরুলিয়ার মধ্যে তো দুটো কলেজ আছেই এক ওই জগন্নাথ কিশোর কলেজ আর এই কলেজ নিস্তারিণী কলেজ এই দুটোতে তুমি তাহলে করতেই পারো এইখানে এই শিক্ষাবিজ্ঞানটা পাবে এইখানের এই মানে এই বিভাগের যে সমস্ত অধ্যাপকরা আছেন অধ্যাপিকারা তারা তোমাকে তারা অনেকটাই মানে সাহায্য করে মানে তুমি এই বিষয় নিয়ে নির্দ্বিধায় এই কলেজগুলোতে ভর্তি হতেই পারে অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন তো সময় আছে তোমার রেজাল্ট বেরলে তখন আবার যোগাযোগ করো আমার সাথে সেরকম হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে